হ্যাঁ ব্যাঙ্কিং নথির যদি আঞ্চলিক ভাষায় মানে আমাদের বাংলা ভাষাতে পাওয়া যায় সেটা অনেক বেশি ভালো বা অনেক বেশি উপকারী হবে কারণ আমাদের আমরা যে এলাকায় বাস করি সেখানে তো মানুষের মধ্যে শিক্ষিতের পরিমাণ অনেকটাই কম হয়তো পরিসংখ্যান অনুযায়ী অনেক বেশি কিন্তু সত্যিই কম কারণ তারা অনেকেই সঠিকভাবে ব্যাঙ্কিং যে বিষয়গুলো ইংরেজি ভাষাতেই থাকে সেগুলো সম্পর্কে ইয়ে জানতে পারেন না সেহেতু যদি বাংলা ভাষাই হয় তবে অনেকটাই ভালো বা মানুষের বোঝার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে মানুষও নিজের বিষয় নিজেই বুঝতে পারবেন নিজেই জানতে পারবে অন্যের কাছে যেতে হবে না সে দিক থেকে একটু তো ভালো হবেই